আমাদের পার্কে পিকনিক করতে যেতে খুবই ভালো লাগে কারণ পার্কে পিকনিক করতে যাওয়ার মজাটাই আলাদা পার্কে গেলে সেখানে যেমন একসঙ্গে মায়েরা সবাই বসে রান্না বান্না করতে পারে বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাদেরও সময় কেটে যায় পার্কের নানান রকম যে খেলনা আছে সেই খেলনার মধ্যে খেলে যেমন স্লিপার আছে তারপর ঘুরুনি আছে দোলনা আছে এতে দোল খায় অনেক সময় বড়োরাও দোল খায় তাই পার্কের মধ্যে আমাদের ফিস্ট করতে খুবই ভালো লাগে এই পিকনিকে তাছাড়াও পার্কে নানান রকমের ফুলের বাগান আছে সেখানে সবাই মিলে একত্রিত হয়ে ছবি তোলা পার্কের ভিতর হয়তো বোটিং আছে সবাই মিলে একসঙ্গে গিয়ে সে বোটিং করা আমাদের খুবই আনন্দ হয় তাই আমরা পার্কে পিকনিক করতে ভালোবাসি বারবার পিকনিক করার জন্য আমরা পার্কেই ছুটে যাই